প্রশিক্ষণ প্রক্রিয়া চলাকালীন আমাদের মতন সাধারণ মানুষকে অনেকরকম আঘাত অনেকরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এই পরিস্থিতি পার করার মতনও মানসিকতা এখন তো সবার প্রয়োজন সবাই সেটা পেরে ওঠে না তাই প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই অনেক মেয়েরা বিবাহিতও হয়ে যায় কিন্তু প্রশিক্ষণ প্রক্রিয়া চলাকালীন আমার জীবনেও একটি বড়ো আঘাত এসেছে সেটা অতিক্রম করতে পারবো কি পারবো না এই বিষয়ে আমার মনে অনেক রকমের প্রশ্ন ছিল কিন্তু শেষে এই আঘাতটাকে আমি অতিক্রম করতে পেরেছি এটা হচ্ছে আমার জীবনের একটি খুবই বড়ো এবং খুবই দুঃখের ঘটনা এই সময় প্রশিক্ষণ প্রক্রিয়া চলাকালীন আমাদের বাড়িতে টাকা পয়সা নিয়ে খুবই প্রবলেম হয় খুবই অসুবিধা হয় এবং এই অসুবিধার কারণে পড়াশোনা চলাকালীন মধ্যবর্তী সময়ে এমনও শুনতে হয়েছে যে আর পড়াশোনা করতে হয় না এত কিছু অসুবিধার মধ্যে কীভাবে পড়াশোনা করা যাবে সেই সময় দাঁড়িয়ে পড়াশোনার পাশাপাশি নিজে কাজকর্ম করে সেখান থেকে বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে ওঁদের কাছ থেকেও আবারও আমি আদেশ পেলাম যে পড়াশোনাটা আবারও ভালোভাবে করো কারণ এইটাই আমার সবথেকে বড়ো অস্ত্র এটা ছাড়া হয়তো জীবনে কেউ কোনোদিন চলতে পারে না